হ্যালো বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আমার খাবারের দোকান তো আছে আপনার কী খাবার লাগবে বলুন সেরকম তো আপনাকে তো বলতে হবে কী খাবার চাই হ্যাঁ আমি নিরামিষ খাবার দিতে পারব কী কী এই নেবেন বলুন সবগুলি তো হ্যাঁ কোচু হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার কি ওই হুম ঠিক আছে আমার কাছে সবই পাওয়া যাবে তো তা আপনি কীভাবে হ্যাঁ দিতে পারব আপনি কীভাবে নেবেন হ্যাঁ দিতে পারব আপনি কয় কীভাবে নেবেন সেইটা আপনাকে আমার দোকান থেকেই নিয়ে যেতে হবে আমি তো বাড়িতে ডেলিভারি করি না আমি বারোটার মধ্যে রেডি করে দেব বারোটার মধ্যে রেডি করে দেব বারোটার মধ্যে রেডি করে দেব আপনার কাল আমি আপনার আপনি তাহলে বারোটার মধ্যে আমার দোকান থেকে এসে নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বারোটার মধ্যে পাঠিয়ে দেবেন যেই যেই সবজিগুগুলা বললেন আমি সেগুলা প্যাকিং করে দেব আপনি খালি বাড়িতে দোকান থেকে এসে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আমি ফোনে ম্যাসেজ করে দেব তাহলে আপনি ঠিক আছে